বাঙালিদের চলচ্চিত্র জীবনে ট্রেনের ভ্রমণ একটি উল্লেখযোগ্য ঘটনা ট্রেনে উঠতে হলে কখনো আমরা সামনের দিকে উঠি কখনো পেছনের দিকে উঠি কোথায় কী বোঝা যায় না ট্রেনের ইঞ্জিন কোথায় ট্রেনের মুখ কোথায় বা ট্রেনের কোন দিকে কী আমরা কিছুই বুঝতে পারি না কারণ মানুষের তখন তাড়াহুড়ার মধ্য দিয়ে উঠতে হয় তারা কোথায় কোথায় কোন জিনিসটা থাকে আমরা বুঝতে পারি না কিন্তু আমি ট্রেনের সিট বা বডি বাথরুম ইঞ্জিন শব্দ চাকা ট্র্যাক এসবই দেখেছি আপনি দেখেছি ট্রেন ওঠার সময় মনে হয় যে সামনের দিকে উঠলাম কিন্তু না আমরা তখন বুঝতে পারি না যে আমরা কোন দিক থেকে উঠি বা কোথায় নামছি এই হয়ে গেছে তার বড়ো ব্যাপার কোন সামনের দিকে উঠলাম কি বা পেছনের দিকে উঠলাম এটা আমরা কোনো মতেই বুঝতে পারি না ট্রেন চলাচলের ক্ষেত্রে যেমন রাস্তার মধ্যে কোনো মানুষের ক্ষেত্রে তা প্রবাহিত হলে বর্ণনা করতে পারেন সিট বা বাথরুম বা ইঞ্জিন তার শব্দ তার চাকা তার ট্র্যাক আপনি এই সব দিক থেকে হলেও তা বর্ণনা করতে পারেন আপনি একটা ট্রেনকে বর্ণনা করতে পারেন যদি তার সমস্ত দিক থেকে এগিয়ে গেছে এবং ট্রেন সাধারণত জীবনযাত্রা এক বৈচিত্র্যময় জিনিস ট্রেনে উঠে আমরা এদিক থেকে ওই দিকে যেতে পারি আমি ট্রেনে করে গিয়েছিলাম পুরুলিয়া ট্রেনে ভ্রমণ করেছি কিন্তু ট্রেনের অভিজ্ঞতাটা আমি আজও বুঝতে পারি নি কোন দিকে উঠলাম কোথায় নামলাম আমি তাও বুঝতে পারি নি ট্রেনে এমন কে প্রথমে ট্রেন যখন এসে দাঁড়ায় আমার মনে হয় যে সামনের দিকে উঠছি কিন্তু না সেটা বগি টেনের পিছনের দিকেও থাকে এত বিস্তর তার ফা ফারাক সেটা বোঝাই যায় না আমি তারপর যে ভেতরে যেয়ে দেখেছি যে কেমন করে ট্রেন চালাচ্ছে সেটা দেখার জন্য এবং ট্রেনের ঝিঁকঝিঁক শব্দটা আমার খুব ভালো লাগে ট্রেনে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কোনো জার্কিং নেই কিছু নেই সিটের ধারে বসলে যেমন মন ভরে যায় ওই মন ভরে যায় তার সব কিছু দেখে কারণ এই সব মানুষের ক্ষেত্রে বাসে যাতায়াতে থেকেও ট্রেনে যাতায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ট্রেনে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গেলেও একটুও জার্কিং বোঝা যায় না মানুষের কোনো কিছু বোঝা যায় না সে ক্ষেত্রে বোঝা যায় শুধু তার হচ্চে চলাচলের ফল কোথায় বা ট্রেনে যাচ্ছি এটা দেখলেই আমি অবাক হয়ে যাচ্ছি কারণ আমি বুঝতেই পারি না যে ট্রেনের অভিজ্ঞতাটা কীরকম কোনো ইন ইঞ্জিন চাকা ট্রেনের চাকা সবাই বলতে থাকে টাকা চাকা ট্র্যাক যে সিট এইগুলাই দেখেছি এবং ট্রেনের ইঞ্জিনও দেখেছি বডিটা ট্রেন ছাড়ার সময় যে সাইরেনের মতো শব্দ হতে থাকে সেটা আমাদের প্রত্যেকটি মানুষকে আলোড়ন জাগিয়ে তোলে এবং প্রত্যেকটি ক্ষেত্রে যারা হুবহু উঠতে থাকে কারণ তারা ভাবে যে ট্রেনে ওঠার সময় এই সমস্ত কথা তারা বুঝতে পারে এবং নানা রকম দিক থেকে ট্রেন চলাচলের ফলে এই অভিজ্ঞতাটা যথেষ্ট আমি ট্রেনে অভিজ্ঞতা প্রথমে যখন উঠি ওঠার সময় শুদ হালকা ঝাঁকুনি মতো লাগে ট্রেনে উঠার সময় সাবধানে উঠতে হয় নাহলে অনেক সময় লাইনে পা পড়ে পা কেটে যেতে পারে আমাদের সেই দিকে সাবধান বা স সতর্কতা থাকা প্রত্যেকটি মানুষেরই উচিত নইলে ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে খুবই কষ্ট হবে বা আর মানে তার একটা বিফলও যেমন ভালো দিক আছে যার একটা কুফল বা সুফল দুটা দিকই থাকে আর এটা হচ্ছে তার কুফলের দিক যেটা আমাদের ব্যর্থ করে তাই আমাদের প্রত্যেকটি মানুষের ট্রেনে ওঠার আগে সাবধান স সতর্কের মধ্য দিয়ে জীবন যাত্রা করতে হবে এই পাটা পা